হ্যাঁ এই আমি এসছি তোমার দোকানে তুমি কোথায় জুতো ক রকম আছে এই এক ধার থেকে বলে যাচ্ছে একটা একটা বললে তো ভালো হয় বয়স হয়েছে শুনতে একটু অসুবিধা হচ্ছে ছোটোদের এই জুতোটা কত করে এই বড়োদের আমাদের পায়ে এ জুতোটা কত করে এই এতো দাম আমি তো জুতো কিনি দাম বেশি হয়ে যাচ্ছে না আচ্ছা ছোটোদের জুতোটা দেড়শো টাকা বলেছ একটু কম হবে না

ছোটোটাই দাও প্যাক করে আচ্ছা দাম আমার পায়ের জুতোটা কত কত বলছেন আড়াইশো টাকা তো ওইটা দুশো টাকা নিচ্ছে আর ওইটা একশো টাকা দিচ্ছি আচ্ছা দাদা আপনার বাড়ি কোথায় বলুন তো যেন চেনা চেনা মনে হচ্ছে ও